আমি পুরীতে ভ্রমণ করেছি ট্রেনে কোচগুলো একশো সাত কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত অপারেটিং গতির জন্য ডিজাইন করা হয়েছে এবং এরা দুশো কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত যেতে পারে তবে এদেরকে একশো আশি কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এদের দৈর্ঘ্য তেইশ পয়েন্ট চুয়ান্ন মিটার এবং প্রস্থ তিন পয়েন্ট চব্বিশ মিটার যার মানে প্রচলিত র্যাকের তুলনায় এদের রয়েছে উচ্চতর যাত্রী ক্ষমতা এসি চেয়ার রেল বগি উনচল্লিশ পয়েন্ট পাঁচ টন ওজনের ছিলো এদেরকে অ্যান্টি টেলিস্কোপিক হিসাবে বিবেচনা করা হয় যার অর্থ সংঘর্ষের সময় এরা উল্টিয়ে যাবে না বা ফ্লিপ করবে না প্রধানত মুখোমুখি সংঘর্ষে এই কোচগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এবং এদের অভ্যন্তর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যার ফলে প্রচলিত র্যাকের তুলনায় এগুলো অধিক হালকা প্রতিটি কোচে উচ্চতর গতিতে দক্ষ ব্রেকিংয়ের জন্য একটি অ্যাডভান্সড নিওমেটিক ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে আরো রয়েছে মডিউলার ইন্টেরিয়ার যা বিস্তৃত জানালার মাধ্যমে আলোককে সিলিং এবং লাগেজ র্যাকগুলোতে একীভূত করে এল এইচ বি কোচে উন্নত সাসপেন্সান ব্যবস্থা প্রচলিত র্যাকের তুলনায় যাত্রীদের আরো আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে এল এইচ বি কোচের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরাতন র্যাকের তুলনায় উচ্চতর ক্ষমতা সম্পন্ন এবং তা একটি মাইক্রো পেশর এর দ্বারা নিয়ন্ত্রিত হয় যা গ্রীষ্মকাল এবং শীত মরশুমে যাত্রীদের পুরানো কোচের তুলনায় আরো অধিক আরাম দেয় বলে জানা যায় এগুলি তুলনামূলকভাবে শান্ত কারণ প্রতিটি কোচ সর্বাধিক ষাট ডেসিবেল শব্দ উৎপন্ন করে যেখানে প্রচলিত কোচ করে একশো ডেসিবেল প্রতিটি এল এইচ বি কোচের দাম পনেরো থেকে কুড়ি মিলিয়ন ভারতীয় টাকা যেখানে একটি জেনারেটার গাড়ির দাম প্রায় তিরিশ মিলিয়ন দু হাজার ষোলো সালে ভারতীয় রেল ঘোষণা করেছিলো যে আরো সুরক্ষা এবং আরাম দেওয়ার জন্য সমস্ত আই সি এফ কোচকে এল এইচ বি কোচ দ্বারা প্রতিস্থাপন করা হবে দু হাজার আঠেরো সালের উনিশে জানুয়ারি সর্বশেষ আই সি এফ কোচ উৎপাদন করা হয়